নিজে থেকে জনপ্রিয় বলতে কোনও কিছুই না বিশেষ করে এয়ারটেল জিও যেটার সার্ভিস ভালো দেবে সেটাকেই জনপ্রিয় বলে গণ্য করা হবে তাদের কম্পিটিশান মার্কেট যে যতটা এগিয়ে যেতে পারে সেটাই তারা ব্যবহার করবে আর বিশেষ করে আমার পরিবারে আমি এয়ারটেলটাকেই বেছে নিয়ে থাকি সবসময়ের জন্য মানে এয়ারটেলের পরিষেবাটা খুব ভালো তার থেকে জিও পরিষেবাটা অনেকটাই ভালো কেননা যদি ডাটা প্ল্যান রিচার্জ নাও করে থাকি বা রিচার্জ করে না তবুও দু তিন মাস চলতেই থাকে তাতে জিও প্ল্যানটা ঠিক সার্ভিসের দিক থেকে এয়ারটেলটা সবথেকে জনপ্রিয়তা বেশি মান্যতা পেয়েছে